পশ্চিমবঙ্গের মূল সাংস্কৃতিক মূল্যবোধ বলতে দেখো নাচ গান এইসব তো আছেই এছাড়া নাটক আবৃত্তি এইসব তো চলছে আর ধর্মীয় উপাখ্যান ধর্মীয় উপাখ্যান সম্পর্কে কি আর বলবো ও কিছু বলার নেই আর খাবার খাবার খুব ফেমাস ভারতে আমাদের খাবার তো বলার মতো নেই ভারতীয় খাবার জানি সব জায়গায় একটা মান আলাদা লেবেলের